কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাই নে তোমারে যখন আমার বয়স এগারো বছর আমি গানটা গাই আমার প্রথম মঞ্চস্থ কোনো গান গাওয়া খুব ছোটবেলা থেকেই আমি সঙ্গীত সাধনার সাথে যুক্ত কিন্তু সেইবার অদ্ভূত একটা ভয় একটা দ্বন্দ্ব একটা অজানা শঙ্কা আমাকে ঘিরে ধরেছিল সেই প্রথমবার বিশাল মঞ্চে অসংখ্য শ্রোতার সামনে গানটা আমি পরিবেশন করেছিলাম গানটার সারমর্ম ছিল তুমি আমার গানের ওপারে দাঁড়িয়ে আছো যে মুহূর্তে আমি গানটা গাইতে শুরু করেছিলাম মনে হয়েছিল অদ্ভূত এক শক্তি আমার চারপাশে বেষ্টনী দিয়ে আমাকে আবৃত করে রেখেছে আমি হয়তো তোমাকে ছুঁতে পাই না কিন্তু আমি তোমাকে আমার অন্তরনেত্র দিয়ে দেখতে পাই তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কোনো আলোকবর্ষ বা কয়েক যোজন দূরে তুমি আছো তোমার শব্দ তোমার বাঁশির আওয়াজ আজও আমার কানে বাজে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে গানটা শেষ হওয়ার পর অদ্ভূ ত একটা আনন্দ একটা চেতনা আমার মনকে সমৃদ্ধ করে ওঠে করে ওঠে অনুভূতির আদি অন্ত নেই সেইদিন সেইক্ষণ সেই মুহূর্ত আজও আমার মনে আছে